আমার বাড়িতে সাধারণত হাঁস মুরগি রাজাহাঁস এইগুলোই চাষ করা হয় তো আমার পোলট্রি হচ্ছে ওই হাঁস মুরগি রাজা হাঁস এইগুলোই এগুলো থেকে আমি এগুলো ডিম বিক্রি করে আমি উপার্জন করি এবং এগুলো যখন বড়ো হয় তখন কেজি দরে বিক্রি করে আমি উপার্জন করি এবং যখন ছোটো থাকে ছোটোবেলায় মানে যখন পোলট্রিরা যখন বাচ্চা বলায় থাকে তখনও আলাদা বিক্রি হয় তো আমি তখনও বিক্রি করে আলাদাভাবে আয় করি শুধু পোলট্রির হাঁস মুরগি এই যে ডিম বিক্রি করেও অন্য উপার্জন করে থাকি